খেলাধূলার যে বৃত্তি সে সম্পর্কে আমি সচেতন বলতে আমি একবারই একমাত্র পেয়েছিলাম যেটা সরকারের তরফ থেকে একবার একটা বৃত্তি দেওয়া হয়েছিল যে এই প্রতিযোগিতাটা ক্রিকেট খেলার একটা প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় যদি আমি জিততে পারি তাহলে সরকারের তরফ থেকে একটা ছ হাজার বা সাত হাজার টাকার বৃত্তি দেওয়া হবে সেটা কিনা প্রতি মাসের জন্য ছিল অর্থাৎ সেটা আমার ট্রেনিংয়ের জন্য ছিল যে আমি যদি পুরো ডিস্ট্রিক্ট লেভেল বা জেলা ভিত্তিকে যদি আমি খেলতে পারি তার জন্য আমার যে খরচা হবে সেই খরচার মধ্যে থেকে সরকার আমাকে পাঁচ হাজার টাকা বা ছহাজার টাকা প্রতি মাসে একটা প্রদান করবে এবং এই বৃত্তিটাই আমি হয়তো এখন জানি আপাতত কিন্তু বাকি যে বৃত্তিগুলো যদি কোনোটা থেকে থাকে অর্থাৎ রাজ্য সরকার থেকে যদি কোনো একটা আলাদা করে যদি কোনো অনুদান থেকে থাকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো এরকম বৃত্তি আসে সে সম্বন্ধে আমার জানা নেই আমি যদি এই ব্যাপারটা থাকে তাহলে আমি জানতে চাই যে আমাকে কী জিনিসটা করলে তারা এই বৃত্তিটাকে প্রদান করবেন হয়তো সেটা রানের দিক দিয়ে হতে পারে এমনকি আমার প্রতিযোগিতার দিক দিয়ে হতে পারে যদি সেরকম কোনো সাহায্য সরকার আমাকে করতে পারে তাহলে আমি অবশ্যই ওই বৃত্তিটাকে আমি নিজের জীবনের এই অঙ্গ হিসেবে অংশগ্রহণ করব এবং খেলা প্রতিটা খেলাধূলাতে যে খেলাধূলাতে ওই বৃত্তিটা পাওয়া যাবে সেই খেলাধূলাতেই আমি অংশগ্রহণ করব